বাচ্চাদের ইতিহাস পড়ানোর সময় ইতিহাসের যে কালো পঞ্জিকা বা দিন বিশেষ দিনগুলো থাকে সেগুলো তাদের সামনে ডেমনস্ট্রেশান এর মাধ্যমে উপস্থাপন করলে তাদের বেশি মনে থাকবে পাশাপাশি তাদেরকে বিভিন্ন মানচিত্রগুলোকে ব্যবহার করে তাদেরকে বিভিন্ন স্থানগুলোকে যদি তাদের সামনে দেখানো যায় তাহলে সে সম্পর্কেও তাদের মনে রাখা অনেক সহজ হবে পাশাপাশি যদি তাদের মুখস্তবিদ্যাকে না করিয়ে যদি তাদের স্মৃতিতে এই বিষয়গুলোর মাধ্যমে যদি তাদের স্মৃতিতে দেওয়া যায় তাহলে সেটা অনেকটাই তাদের কাছে মনে রাখতে সহজ হয় আর বিদ্যালয়ে যদি কোনো এক্সকারশন বা ট্যুরে যায় সেক্ষেত্রে তারা সেই সকলে ঐতিহাসিক যে স্থানগুলো রয়েছে সেগুলো যদি তারা একটু নিজের ভ্রমণের মাধ্যমে যদি তারা দেখে সে সম্পর্কেও তাদের অনেক স্মৃতিতে মনে রাখতে সুবিধা হবে আর ইন্ডিয়ান যে সকল স্বাধীনতা সংগ্রামী বা যারা বিশেষ ভূমিকা নিয়েছিলো সেই সকল বিষয়গুলো যদি তাদেরকে তাদের ছবির মাধ্যমে তাদের সামনে দেখানো যায় তাহলে সেগুলো তাদের স্মৃতিতে রাখতে অনেক সুবিধা হবে বলে মনে হয়